আমার এলাকায় অনেক অপুষ্টিকর ছেলে মেয়ে আছে যারা না খেতে পেয়ে রোগে আক্রান্ত হচ্ছে এবং যারা না খাওয়ার জন্য যে কোনো রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে এবং আমি চাইছি সরকারদের কাছে আবেদন চেয়ে তারা যাতে সেন্টার থেকে প্রতিদিন ডিম পায় এবং নানা ধরনের ফল খাবার দাবার পায় এই সব কারণে তারা বিভিন্ন রোগ থেকে আক্রান্ত থেকে মুক্তি পাবে এবং বিভিন্ন রোগে তারা আক্রান্ত হবে না এই সব কারণের জন্য তারা বিভিন্ন ছেলে মেয়েরা বড় হয়ে তারা তাদের ভবিষ্যতে চিন্তা ভাবনা করতে পারবে এবং তারা খুব সহজে তারা তাদের রোগ থেকে মুক্তি পাবে এবং রোগ থেকে তারা খুব তাড়াতাড়ি সহজে সেরে উঠবে এই সব কারণের জন্য সরকারকে আমার একটাই অনুরোধ তারা যাতে তাদের সেন্টার থেকে প্রতিদিন ডিম ফল খাবার দাবার বিভিন্ন জিনিস যাতে বেশি করে পায় এই সব কারণের জন্য সরকারকে তাদের থেকে তাদের দিকে নজর রাখতে হবে এবং নজর রাখার কারণে সরকারকে একটাই অনুরোধ তারা যাতে বিভিন্ন সহকারে সাহায্য করে এবং বিভিন্ন আবেদনে তারা যাতে তাদের পাশে দাঁড়ায় বিভিন্ন বস্তু বা বিভিন্ন জিনিস সব কিছু নিয়ে তারা তাদের একটা সহজ উপায় তৈরি করবে এবং বিভিন্ন ছেলে মেয়েরা তারা তাদের রোগ থেকে সচরাচর উঠে আসবে এবং সচরাচর তারা তাদের পরিবেশের সঙ্গে মিলিয়ে নিতে পারবে এই সব কারণের জন্য বিভিন্ন ফল খাবার বিভিন্ন ধরনের জিনিস খাওয়া তাদের পক্ষে খুবই দরকার কিন্তু এমন অনেকে আছে যারা এই সব কিছু জিনিস খেতে পাচ্ছে না তাদের পয়সা নেই তাদের জন্য তাদেরকে সরকারকে পাশে দাঁড়াতে হবে সরকারকে তাদের ঘরে ঘরে যেয়ে খাবার দিয়ে আসতে হবে এবং তাদেরকে খাবার খেয়ে সেই খাবার খেয়ে তাদেরকে সেই রোগ থেকে সারিয়ে উঠতে হবে এবং ওষুধপালা খেয়ে তাদেরকে সেই রোগ থেকে সারিয়ে উঠে সেই সব বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় যেয়ে এই সব কাজের জন্য তাদের ফ্যামিলির পরিস্থিতির কারণে এবং তাদের যে যে টাকা পয়সার অভাবে খেতে পারছে না তারা তাদের সরকারের কাছে আবেদন করবে এবং ম্যামকে বলবে এই সব কারণে এই সব বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ আলোচনা করতে হবে এবং সরকারের কাছে আবেদন লিখতে হবে এবং তাদেরকে রাজ্যে রাজ্যে বা জেলায় জেলায় সেসব খবর আবেদনপত্র পাঠাতে হবে এই সব কিছু করার জন্য আমি আপনার কাছে অনুরোধ রাখছি এবং তারা তাদের বিভিন্ন কথাবার্তা বিভিন্ন এই সব কিছু তাদের